বিভিন্ন ধরনের নাচ আছে নাচের পদ্ধতি আছে তার থেকে আমি ভরতনাট্যম নাচটা অনেক ভালোবাসি সে কেন কি ভরতনাট্যম সাজ আর ওর পোশাকটা আমাকে অনেক ভালোবাসি যখন আমি কোথাও নাচ করতে যাই তখন আমার নাচের পদ্ধতি সবাই খুব ভালোবাসে আমি তখন বুঝতে পারলাম যে সবাইকে না আমার নাচকে অনেক ভালো বা বেসেছে সেই জন্য আমি চাই যে আমি আর আগে গিয়ে ভরতনাট্যমকে অনেক ভালোবেসে অনেক ভালো করে করতে পারব করতে পারি বা আমি আর কাউকে শেখাতে পারি ভরতনাট্যম নাচটা কেন যে ভরতনাট্যমটা আমার আমাদের ইন্ডিয়ানের ডা নাচ আছে আর অনেক আমি আমি চাই যে আমি কোনো অনেক অনুষ্ঠানে গিয়ে আমি করতে পারব বা কোনো স্কুল প্রোগ্রামে বা কিছু কোথাও আমি যা এই গিয়ে করতে পারি